যেহেতু আমি শহরে থাকি তো যে আমার এলাকায় তেমন কোনো পশু টশু নেই আমি ফ্ল্যাটে থাকি আর হচ্ছে আমি হচ্ছে শহরে হচ্ছে পড়াশুনোর জন্যে থাকি তো যখন আমি গ্রামের বাড়িতে যাই তখন আমাদের বাড়িতে অনেক পশু আছে ছাগল মুরগি গরু অনেক পশুই আছে তো আছে আর আমাদের এলাকার মধ্যেই অনেক ডাক্তার আছে যখন ওদের শরীর খারাপ হয় তখন ডাক্তাররা চলে আসে আর তারা খুবই ভালো হয় এবং তারা খুবই ভালো হয় এবং প্রাণীদের ভালোভাবেই চিকিৎসা করে আর হচ্ছে তার প্রাণীদের যা যে কোনো অসুখ হলেই তারা সেখানে তক্ষুনি চলে আসে এবং ভালোভাবেই চিকিৎসা করে আর শেষ আর শেষবার কখন আমার আর শেষবার কখন আমাদের পশুর হচ্ছে পরীক্ষা করা হয়েছিল সেটা আমি জানি না কারণ আমি তো গ্রামের বাড়িতে তেমন থাকি না আমি তো শহরেই থাকি তো এই হচ্ছে বাড়িতে খবর নিয়ে যা শুনি যে আমাদের পশুর প্রায়ই তাদের হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করা হয় আর পশুদের স্বাস্থ্যের জন্য টাকা হচ্ছে টাকা খরচ হয় তাদের রোগ হিসেবে তাদের যেমন অসুখ করে সেইভাবেই তাদের টাকা খরচ হয়